আমার রান্নাঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে রয়েছে গ্যাস ফ্রিজ চিমনি মিক্সার গ্রাইন্ডার আগেকার পুরোনো দিনে যখন এগুলি উপলব্ধ ছিল না তখন রান্নার ক্ষেত্রে খুবই অসুবিধা হতো যেমন এখন মিক্সার গ্রাইন্ডারের ফলে আমরা সহজেই খুব খুব তাড়াতাড়ি আমাদের বাটনা বাটা হয়ে যায় কিন্তু আগেকার দিনে আমাদের শিলনোড়া ছিল যার ফলে খুব কষ্ট হতো বাটনা বাটার ক্ষেত্রে এছাড়াও ফ্রিজে আমরা এখন শাকসবজি ফলমূল এবং অনেক বেঁচে যাওয়া খাবার সংরক্ষণ করতে পারি কিন্তু আগেকার দিনে এগুলি আমাদের নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ফেলে দিতে হতো এছাড়াও গ্যাসের গ্যাস গ্যাসের ফলে আমাদের এখন রান্না করতে অনেকটাই সুবিধা হয়েছে আগে গ্যাসের জায়গায় উনুন ছিল উনুন ধরানো এবং তার থেকে ধোঁয়া এসবে আমাদের খুবই অসুবিধা হতো